আমার সাথে থাকা পণ্যটি সম্পর্কে আমার ইতিবাচক দিক হল আমার সাথে গল্পের বই ছোটদের গল্পের বই ছড়ার বই এবং আরও ইত্যাদি ছোটদের বই রয়েছে ছোটদের এই গল্পের বইগুলি এবং ছড়ার বইগুলি পড়ে তারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারে এবং সেখানে অনেক পঞ্চতন্ত্রের গল্প দেওয়া রয়েছে যেগুলি পড়ে তারা বিভিন্ন রকম জ্ঞান অর্জন করতে পারে এবং পঞ্চতন্ত্রের গল্পগুলি সম্পর্কে ধারণা করতে পারে এছাড়াও তাদের ফোনে তাদের ছোটদের বইয়ে অনেক সব বাংলা শব্দভাণ্ডার রয়েছে যেগুলি পড়ে তারা বাংলা শব্দ উচ্চারণ করতে পারে এবং বাংলাকে ভালোভাবে পড়তে পারে এছাড়াও অনেক ছড়া রয়েছে যেগুলি পড়ে তারা আনন্দ পায় এবং আরও অনেক কিছু দেওয়া রয়েছে যেগুলি পড়ে তাদের শিক্ষার হার অনেকটা বাড়ে এবং এই গল্পের বইগুলি ছোটদের পড়তে অনেক সাহায্য করে তাই ছোটদের বইগুলি আপনারাও কিনে ব্যবহার করতে পারেন অনেকেই তো এই এইটি ছোটদের বই সম্পর্কে আমার ইতিবাচক দিক বলে আমি মনে করি